খুচরো পাইকারি বাজার সম্পর্কে আমি এটাই বলতে চাই যে পাইকারি বাজারের ক্ষেত্রে এখনও সেরকম মার্কেট রয়েছে যেখানে আমি একসঙ্গে যদি অনেক জিনিস কিনি সেখানে অনেক পরিমাণেই ছাড় দেওয়া যায় অর্থাৎ বিস্কুট থেকে শুরু করে যাবতীয় যে আমার ঘরে জিনিসপত্র এমনকি শাক সবজি থেকে শুরু করে আমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত যত ধরনের জিনিসপত্র রয়েছে সেগুলো যেগুলো আমি বেশি পরিমাণে পাইকারি বাজার থেকে নিতে পারি তাহলে আমাকে ওটা খুব সস্তায় পাওয়া যায় এবং সাম্প্রতিক বছরগুলিতে মুদিখানা বা সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে চলেছে অর্থাৎ হতে পারে এটা জনসংখ্যার বৃদ্ধির জন্য হতে পারে যে তারা ঠিকঠাকভাবে এই যে বা মুদিখানার যে মালপত্র যে সেগুলোকে তারা ঠিকমতো জোগান দিতে পারছে না বা প্রোডাক্ট বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না এবং দাম জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যার জন্য তারা হয়তো মাল আমাদের কাছে নিয়ে আসতে পারছে না এবং সবজি হয়তো ঠিকঠাক কখনো চাষ হতে পারছে না জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ফলে ফলে হয়তো বেশি পরিমাণে সবজি হলই না যেমন সবথেকে বড় উদাহরণ দেওয়া যায় এইবারে আমাদের ফল রয়েছে একটা হল লিচু সেটা তো হলই না অর্থাৎ বাজারে আসতে না আসতেই ফলের জিনিসই চলে গেল এবং এই জন্য যে আলাদা ধরনের যে অনলাইন শপিং রয়েছে সেইগুলো থেকেও আমরা এখন করতে অভ্যস্ত হয়ে গেছি অর্থাৎ অনলাইনে সব জায়গায় নানা ধরনের আলাদা আলাদা বাজার মানে দোকান তার মধ্যে রয়েছে যারা তারা টেন্ডার নেয় এবং সেখান থেকে তারা হচ্ছে কিনা শেয়ার নেয় এবং এই অনলাইনে তারা জিনিসপত্রগুলো বিক্রি করে এবং সহজেই আমি ঘর থেকে বসে হয়তো বাইরে না গিয়েও আমি আমার দৈনিক জীবনের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে আমি নিতে পারি এবং এটা এই অনলাইন সম্পর্কে জিনিসটা খুব ভালো একদিকে ভালো রয়েছে এবং এক দিক দিয়ে যেমন খারাপও রয়েছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কী হয় সবাই তো খারাপ জিনিস দেয় না অনেকে থাকে যে তাদের মালটা বিক্রি করতে পারে তারা হয়তো খারাপ মালটাকেই আমাকে দিয়ে দেয় প্যাকেট করে কিন্তু অনেকেই রয়েছে যারা আমাকে প্রতিনিয়তই ভালো মালই দিয়ে থাকে এবং খারাপ মালের ক্ষেত্রে যেগুলো দিয়ে দেয় সেগুলো আমরা কোম্পানির সঙ্গে কথা বলে সেগুলো হয়তো আমার টাকা আমরা ফেরত নিতে পারি এবং এই জিনিসটা আমার খুব ভালো লাগে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে